হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছিস এই চলছে কোনও রকমে তুই কেমন আছিস তো কেমন চলছে ওইদিকে সব কিছু ঠিক আছে আরে হ্যাঁ এই দিকে আরে হ্যাঁ এই দিকে হয় না রে সময় পাওয়া যায় না কাজের জন্য অত চাপ তা আজকে ফাঁকা পেলাম বলে তোকে কল করলাম অনেক দিন কোথাও যাওয়াও হয় না তো সব বন্ধু বান্ধবের সাথে কি কথা হয় না কি এমনি না আমাকে মাঝখানে কল করেছিল নীরজ নীরজ ফোন করেছিল আমাকে মাঝখানে তো বলছিল কেমন আছিস কী বৃত্তান্ত আমি বললাম ভাই চলছে কোনও রকমে তা এত দিন পর মনে পড়লো ও ও রকম কাজবাজের জন্য তো আমাকে বললো কোথাও ঘুরতে ফুরতে যাবি না কি তা বলছিল তো আমি বললাম ঠিক আছে আমি দেখি আর কটা বন্ধুর নাম্বার কটা কী আছে আমি তাহলে ফোন করে আমি শুনছি তো হ্যাঁ তো আমি তোর নাম্বারটা ফার্স্টে পেলাম তো তোকেই আগে কল করলাম তো কোথাও যাওয়ার কি প্ল্যান চলছে না কি যাবি তো আমি ওদেরকে শুনলাম তো ওদের তো বেশিরভাগ বলছে ভাই এদিক ওদিক সেদিক তা আমি ওদেরকে বললাম এক দিন বকখালির দিকে চ ওই দিকে তো যাওয়া হয় না তো ওরা বললো ওরা বললো যে বকখালি এই ওই করছিল তো কিছু লোক বললো আবার ঠিক আছে চ এক যাওয়াও তো হয় না দেখেও আসা যাবে ঘুরেও আসা যাবে কী ব্যাপার আমি বললাম ঠিক আছে তো আমি তোকে কল করে শুনলাম হ্যাঁ তো পিকনিকের মতন হলেও হতে পারে আবার যেমন পুরনো বন্ধুগুলো একসাথে হবে তো যাবি কিসে এমনি কিছু ভেবেছিস মানে হুম তা তোর ওইদিকে যদি কেউ দেখ আম হ্যাঁ তা আমার কাছে তো সবার নাম্বার নেই তুই যদি ওদিকে যদি কাউকে পাস বা আমার কাছে হয়তো দুই তিনটা বন্ধুর নাম্বার আছে হুম সেটাই এ দিক কাজবাজ এসে পুরনো বন্ধুবান্ধবের সব ভুলেও গেছি কোথায় কে আছে হুম সেটাই বলছি তো তোর নাম্বারটা পেলাম তুই একটু ওইদিকটা তাহলে দেখ ঠিক আছে আমি এদিকে দেখি আর দুই তিনজনকে পাই না কি তো পেয়ে আমি তোকে কল করছি ঠিক আছে এই চলছে কোনও রকমে তোর কেমন চলছে ঠিক আছে তা ওই দিকে দেখ যদি কল করতে পারিস কাউকে তা তুই কল করে দেখ আমি এই দিকে দেখছি ঠিক আছে হুম আমি তোকে নাহয় কালকে কল করবোখনে হ্যাঁ কালকে কল করছি ঠিক আছে আমি এদিকে দেখি যদি কেউ যায় ওকে রাখছি তাহলে